আমার ক্ষেত্রে সাফল্যের জন্য আমি আর্থিক সংস্থান হিসেবে কিছু সংস্থান বা কিছু অর্গানাইজেশন যেমন কৃষি ঋণ ব্যবসা ঋণ শিক্ষা ঋণ এই সমস্ত ঋণ দিয়ে থাকে সেই হচ্ছে ব্যবসা ঋণ যেই সমস্ত ঋণ দেয় যাতে ব্যবসা আরো উন্নতি লাভ করে কৃষি সমাজ আরো উন্নতি লাভ করে ফসল উন্নতি লাভ করে ভালো কৃষিকাজ করতে পারি সেই সমস্ত ঋণ যেখান থেকে পাওয়া যাবে সেই সমস্ত আর্থিক সংস্থান আমার ভরসাযোগ্য বলে মনে হয় এবং প্রয়োজনীয় সরঞ্জামগুলি হলো অনলাইন সিস্টেম অনলাইন মাধ্যম অনলাইন পরিষেবা ব্যাঙ্কিং পরিষেবা যোগাযোগ মাধ্যম উন্নততর ইন্টারনেট পরিষেবা এই সমস্তগুলোকেই আমার প্রয়োজনীয় সরঞ্জাম বলে মনে হয়